আমার অঞ্চলে রান্না করা হয় এমন কিছু ঐতিহ্যবাহী খাবার হল বাঙালি বাঙালিরা দারুন ভোজনরসিক আমিও একজন বাঙালি এবং একজন বিশাল খাবারপ্রেমী কিছু দারুন বাংলার রেসিপি খাবারের কথা বলছি মুখে জল আনা রসগোল্লা চমচম এবং রসমালাই অতি সুস্বাদু সরষে ইলিশ এবং চিংড়ি মাছের মালাইকারি অত্যন্ত চিত্রিত এবং সূক্ষ্ম বাঙালি খাবারের কয়েকটি মুখের জল আনা ও লোভনীয় খাবার রাজ্যটিকে অনন্য করে তুলেছে পশ্চিমবঙ্গের রন্ধন প্রণালী এমন কৌশল যে কেবল ওই ভ্রমনকারীর কাছেই নয় খাবারের ভোজন রসিকদেরও মন গায় যেমন হচ্ছে কয়েকটি খাবারের মধ্যে যেমন হচ্ছে ইলিশ ভাপা এর মতোই সরষে সরিষার দানার পেস্ট এবং সরষের তেল দিয়ে ভাপানো ইলিশ মাছ তৈরি আরেকটি হল চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ এবং অন্যান্য উপাদান দিয়ে রান্না করা হয় চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি আর নানা রকমের মাছ দিয়ে রান্না করা হয় শত শত রকমারি খাবার বাসন্তি পোলাউ কাজু কিসমিস এবং অন্যান্য উপাদান দিয়ে রান্না করা সুগন্ধি বাসমতী চাল বিরিয়ানি বিখ্যাত কলকাতা বিরিয়ানি নবাব ওয়াজদিদ আলি শাহ শুরু করেছিলেন মিষ্টি দই বিখ্যাত বাঙালি দই রসগোল্লা আমার মনে হয় এটা বোঝানো উচিত নয় রসগোল্লা আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত মিষ্টির মধ্যে একটি মিষ্টি ল্যাংচা সীতাভোগ এ অন্য ধরণের মিষ্টি